আমার কাছে রঙ পেনসিল আছে এর নীতিবাচক কিছু দিক হলো রঙ পেনসিলের কিছু সাইড এফেক্টও দেখা যায় যেসব রঙ পেনসিলের দাম খুব কম সেসব পেনসিল ব্যবহার করলে যেরকম ছবি ভালো হয় না তেমনি শরীরেরও অনেক ক্ষতি হয় আবার রঙ যদি আমাদের নাকে বা মুখের মাধ্যমে শরীরে প্রবেশ করে তাহলে হৃৎপিণ্ড ফুসফুসের রোগ দেখা দিতে পারে আবার অনেক সময় রঙ পেনসিলে এমন কিছু পদার্থ মিশ্রিত থাকে যেগুলি আমাদের স্কিনে লাগলে স্কিনেরও প্রবলেম হয় এবং আমাদের চামড়ারও ক্যান্সার দেখা দিতে পারে রঙ পেনসিলের সাহায্যে অনেক সময় ভালো ভালো ছবিও আঁকা যায় কিন্তু রঙ পেনসিলের যখন খুব বেশি কেমিক্যাল মেশানো থাকে তখন সেটি দিয়ে ভালো ছবি আঁকা যায় না এবং রঙ পেনসিলের অনেক অনেক খারাপ খারাপ দিকও আছে তাই এই রঙ পেনসিল ব্যবহার করার খুব সাবধানতা অবলম্বন করতে হয়